সুতির টিটার টিশার্ট রয়েছে খারাপ দিকগুলো আছে বেশীরভাগ কাচাকাচি করলে রঙ ফেড হয়ে যায় রঙ চটে যায় আর বেশীবার ইউজ করলে টানাছেঁড়া করলে ছিঁড়ে চলে যায়